আমি গত বিগত পনেরো দিন আগে একটি শ্যাম্পু নিয়ে এসছিলাম সে শ্যাম্পুটি আমার কাজ করলেও আমার মনের মতন ঠিক আমি স্যাটিসফায়েড হইনি যেখানে অন্যান্য শ্যাম্পু খুব সাতদিনের মধ্যে কাজ করে সেখানে এটি খুব বেশি টাইম লাগাচ্ছে এবং তার থেকেও বেশি হচ্ছে আমরা মধ্যবিত্ত আমাদের কাছে কস্টটা খুব মেনটেন করে সেই জন্য আমি ইন্দুলেখা শ্যাম্পু বা আমি যে শ্যাম্পুটা ইউজ করছি সেটি খুবই কস্টলি তাই এটি আমরাও আমাদের খুব বেশি ইউজ করা যায় না আবার অনেকেরই চুল থাকে যে একটু শ্যাম্পুতে হয় না তাদের জন্যে বেশি শ্যাম্পু থাকে সে ফলে এই কস্টটা একটু যদি কম হয় এই কস্টের জন্য আমি খুব একটু কম স্যাটিসফায়েড আমার বেশি স্যাটিসফায়েড নই আর এটি ব্যবহার করার পরে যে খুব একটা বেশি আমি স্যাটিসফায়েড হচ্ছি সেটাও নয় তো তাই এটির জন্য আমার খুব দুঃখিত যে আমি একটা এত সুন্দর শ্যাম্পু এনে পরেও খুব নাম করা একটা শ্যাম্পু এনে পরেও আমার খুব লাভ একটা কিছু হয় নি